গত কয়েক দশক ধরে ভারতে কোনো চাকরি নেই ভারতের তরুণরা মূলত কাজ খুঁজছে যুব বেকারত্ব হলো যুবকদের অবস্থা কাজ খুঁজে পায় না এটি প্রায় সাধারণ জনসংখ্যার মধ্যে বেকারত্ব থেকে আলাদা বলে বিবেচিত হয় কারণ যে কারণে তরুণরা কাজ খুঁজে পায় না সেগুলি প্রায় স্বতন্ত্র এবং বেকারত্ব তাদের ভিন্নভাবে প্রভাবিত করে তরুণদের বেকারত্বের হার প্রায় সর্বত্র প্রাপ্ত বয়স্কদের তুলনায় বেশি মানসিক দিক থেকে তরুণরা হীনমান্যতায় শিকার হচ্ছে পারিবারিক দিক মানসিক দিক এবং সামাজিক দিক থেকে নানান নানান বিদ্রুপের সম্মুখীন হতে হচ্ছে ইউটিউব দু হাজার পাঁচ দু হাজার পাঁচ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় এর জনক হলেন জাওয়াট কাশিম ইউটিউব হলো ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি আবশ্যিক অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম যেবার সেবার সাইট সাইবার সাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব বর্তমান গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম প্রথম ইউটিউবার হলেন একজন অ্যামেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাভেদ করিম তিনি ইউটিউবের একজন সহ প্রতিষ্ঠাতা এবং সাইটে একটি ভিডিও আপলোড করা প্রথম ব্যক্তি ইউটিউব থেকে আমরা এখন ইউটিউবের মাধ্যমে অনেক কিছু জানতে পাচ্ছি ইউটিউবাররা বেকারত্ব ছেলে মেয়েরা কী করবে বেকারত্ব ছেলে মেয়েরা এখন কি করছে না ইউটিউবার ইউটিউবার হচ্ছে ইউটিউবার হয়ে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করছে যেটাতে তাদের দৈনন্দিনের কিছু খরচ উঠে আসছে চাকরি নেই কিছু নেই চাকরি ছাড়া মানুষ অর্থহীন ছাড়া মানুষ কীভাবে চলবে এভাবেই আমাদের এভাবেই ইউটিউবের বিষয়বস্তু বা ইউটিউবার ভ্রমণকারী কমেডিয়ান এতে সমস্ত কিছু হচ্ছে ভারতের তরুণরা এভাবেই তাদের জীবনকে খুঁজে নিচ্ছে ইউটিউব কে কেউ কেউ কেউ ইউটিউবার হিসে হিসেবে খুঁজছে আর যে চাকরি পাচ্ছে সে তো পাচ্ছে আর যে চাকরি পাচ্ছে না সে কি করবে সে কোনো না কোনো দিক বেছে নিচ্ছে ইউটিউবার হচ্ছে ইউটিউবের মাধ্যমে মানুষের কিছু কিছু ভিডিও এমনভাবে আপলোড করছে সেগুলো কিছু কিছু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার ফলে তাদের নিজের একটা পরিচয় বাড়ছে তাদেরকে ইউটিউবার বলে গণ্য করা হচ্ছে এবং ইউটিউবার হিসাবে তাদেরকে কিছু সামান্য আর্থিক আর্থিক প্রাপ্ত প্রাপ্য হিসাবে দেওয়া হচ্ছে সেটা নিয়েই তারা সন্তুষ্ট আজকে যদি আমাদের এই ভারতে যদি চাকরি থাকতো তাহলে আজকে ছেলে মেয়েদের এইভাবে ইউটিউবের ওপরে ভরসা করে চলতে হতো না ইউটিউব চ্যানেলটা আজকে এসেছে বলে কিছু মানুষ তা কিছু মান ছেলে মেয়েরা তাদেরকে নিজেদেরকে বাঁচার একটা কিছুটা আশা করছে আজকে যদি এই ইউটিউব না থাকতো এদিকে চাকরিও নেই এদিকে ইউটিউবও যদি না তারা এই থাকতো তাহলে ইউটিউবে তা আজকে তাহলে তাদের অর্থটা তারা কোথা থেকে পেতো হয়তো একটা চ্যা একটা চ্যানেল করে বা একটা শো করে বা একটা কমেডিয়ান করে বা একটা ভিডিও আপলোড করে কোনো দিন হয়তো তারা ইউটিউবার হতে পারে না অনেকগুলো ভিডিও আপলোড করতে হয় কিছু কমেডিয়ান করতে হয় করার পরে দীর্ঘ ভিডিও ছাড়তে ছাড়তে তারপরে এক সময় না এক সময় তারা ইউটিউবার হয়ে যায় ভারতে ভারতের তরুণরা এইভাবেই তাদের তাদের জীবন খুঁজে বেড়াচ্ছে